আমার প্রিয় বইয়ের সিরিজ আমার কাছে আছে এবং সেই বইটি হলো পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ রায়ের লেখা বইটি আমার অত্যন্ত প্রিয় একটি বই এই বইটি দুটি শিশুকে কেন্দ্র করে এবং সেই দুটি শিশু হলো অপু এবং দুর্গা এরা দুই জন ভাই বোন এই গল্পটিতে দুটি ভাই বোনের মধ্যেকার সুন্দর সম্পর্কটিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া দুটি ছেলে মেয়ে কীভাবে নিজেদের জীবনে পরিশ্রম করে এবং জীবনের বিভিন্ন অসুবিধাগুলির সম্মুখীন হয়েও নিজেদের জীবনের ছোট্ট ছোট্ট সুখগুলোকে আনন্দগুলোকে নিজের জীবনে উপভোগ করছে তারই সাদৃশ্য মেলে এই বইতে বইটি আমার ভালো লাগার আরও অন্যান্য নানান দিক রয়েছে বইটিতে গ্রাম জীবনের বিভিন্ন দিককে তুলে ধরা হয়েছে যেমন গ্রাম্য পরিবেশ গাছপালা নদী এরকম আরও কত কী সুন্দর পরিবেশে দুটি শিশু কীভাবে নিজেরা খেলা করে এবং পরিবারের কষ্টে নিজেরাও কষ্ট পায় এবং পরিবারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দিদি দুর্গা কীভাবে ভাই অপুর কষ্টে নিজেও কষ্ট পায় এবং ভাই অপুও তার দিদিকে কষ্ট পেতে দেখে নিজের চোখের জল ফেলে এই রকম নানান ছোট্ট ছোট্ট দিকগুলি এই বইটির উৎকর্ষতার কারণ এই বইটি আমার অত্যন্ত প্রিয় একটি বই এই বইটি আমি কম করে হলেও তিন থেকে চারবার পড়েছি এবং আমার ইচ্ছে আছে এই বইটি আরও বহুবার পড়ার আমার জীবনের আজীবন আমি এই বইটির আস্বাদ পেতে চাই